আমাদের গ্রামে মাটির রাস্তা তো এই মাটির রাস্তাতে গরুর গাড়ি বা ছোট কোনরকম গাড়ি যাতায়াত হয় তো এতে ভ্রমণ করার ক্ষেত্রে খুবই অসুবিধা হয় তো এইসব রাস্তা একটু চওড়া করা আর ভ্রমণের জন্য গাড়ি ট্রাক বা বাস এসব যানবাহন যদি চালানো যায় তো আমাদের গ্রামের পরিবহন ক্ষেত্রে খুবই সুবিধা হয় আর এতে সমস্ত রকম মানুষের বা প্রতিবেশীদের সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা বা কোনো রকম মাল পরিবহন করা এইসব দিক থেকে সুবিধা হয় আর আমি মনে করি যে আমাদের গ্রাম বা শহর যে কোনো এলাকাতেই আমাদের বাড়ির আশেপাশে বড় রাস্তা হওয়া দরকার কারণ এসব রাস্তাতে আমাদের গ্রামের বা আমাদের পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে থাকে তো তাহলে আমাদের এই অসুস্থতার কারণে কোনোরকম যানবাহন আমাদের আশেপাশে আসতে পারে না এইজন্য চওড়া রাস্তা বা ভালো গাড়ি বাস বা অ্যাম্বুলেন্স এসব যদি থাকে তাহলে আমাদের হাস হাসপাতালে নিয়ে যেতে সুবিধা হয় আর এইসব সুবিধার কারণে আমাদের